আমার গ্রামে চুল এবং ত্বকের যত্ন নেওয়ার জন্য যেসব জনপ্রিয় ঘরোয়া প্রতিকার আমি ব্যবহার করি তা হলো চুলের জন্য আমি প্রথমেই যে জিনিসটি ব্যবহার করি সেটি হলো নারকেল তেল যা একটি প্রাকৃতিক ময়েসচারায়জার এটি চুলের শুষ্কতা দূর করতে এবং চুলকে নরম এবং মসৃণ করতে সাহায্য করে দ্বিতীয় যে জিনিসটি আমি ব্যবহার করি সেটি হলো আমলকি আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা চুলের বৃদ্ধি এবং পুনরুজ্জীবনে সাহায্য করে তৃতীয় যে জিনিসটা আমি ব্যবহার করি আমন্ড তেল আমন্ড তেলে ভিটামিন ই এবং প্রোটিন থাকে যা চুলের স্বাস্থ্যের উন্নতি করে চতুর্থ যে জিনিসটি আমি ব্যবহার করি সেটি হলো হলুদ হলুদে আ্যন্টিবায়োটিক ব্যকটেরিয়াল এবং উপাদান রয়েছে যা চুলের গোড়ার সংক্রমণ দূর করতে সাহায্য করে এবং ত্বকের জন্য আমি প্রথমেই যে জিনিসটি ব্যবহার করি সেটি হলো টমেটো টমেটোতে লাইকোপিন থাকে যা একটি শক্তিশালী আ্যন্টি অক্সিডেন্ট টমেটোর রস দিয়ে মুখ ধুয়ে ফেললে ত্বক পরিষ্কার হয়ে যায় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হয় দ্বিতীয় যে জিনিসটা আমি ব্যবহার করি মধু মধুতে আ্যন্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে মধু দিয়ে মুখের ফেস প্যাক তৈরি করে ত্বকে লাগালে ত্বক পরিষ্কার হয় এবং ত্বকের আর্দ্রতা বজায় থাকে তৃতীয় যে জিনিসটা আমি ব্যবহার করি সেটি হলো হলুদ হলুদে আ্যন্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে হলুদ গুঁড়ো দিয়ে মুখের ফেস প্যাক তৈরি করে ত্বকে লাগালে ব্রনো ফুসকুড়ি এবং অন্যান্য ত্বকের সমস্যা দূর হয়